আমার পরিবারে আমি আমার বর আমার দুই মেয়ে এবং আমার শাশুড়ি শ্বশুর আমরা এই ছজন থাকি আমারও আমার বন্ধু বলতে অনেকই আছে কিন্তু আমার আশে পাশে যারা থাকে তারা আমার খুব ভালো বন্ধু আমার পাশের বাড়িতে একটি মেয়ে আছে সে আমার খুব ভালো বন্ধু সে আমার বাড়িতে আসে আমার অবসর সময়ে আমরা গল্প করি খুব আনন্দ হয় আমার তার সাথে কথা বলে